একবার আমি এমন একটি পেন্টিং তৈরি করেছিলাম যা আমার কাছে খুবই স্মরণীয় পেন্টিংটির নাম ছিল বৃষ্টির পরে দুপুর যে সে যেখানে বৃষ্টি পরে একটি গ্রামের দৃশ্য তুলে ধরেছিলাম সেটি ছিল শান্ত মেঘাচ্ছন্ন আকাশ ভেজা মাঠ আর গ্রামের কিছু ঘর বাড়ি এই দৃশ্যটি আমার শৈশবের এক বিশেষ সময়ের স্মৃতি নিয়ে তৈরি এই পেন্টিংটির সঙ্গে একটি ছোট ঘটনা জড়িয়ে আছে ছোটোবেলায় যখন বৃষ্টি হতো আমি গ্রামের মাঠে ছুটে যেতাম বৃষ্টির পরে সেই মাঠের ঘ্রাণ ও বৃষ্টির পানির জমা রাস্তাগুলি আমাকে অন্যরকম আনন্দ দিত একদিন এই বৃষ্টির পরে যখন আমি সেই দৃশ্য দেখতে বেরিয়েছিলাম মনে হল এই মুহূর্তটি আমি ধরে রাখতে চাই এরপর একদিন সেই স্মৃতি থেকে পেন্টিংটি করলাম পেন্টিংটি শেষ করার পরে যখন আমি সেটি প্রথমবারের মতো দেখলাম মনে হলো যেন আমি আবার সেই সময়ে ফিরে গিয়েছি আশ্চর্যর বিষয় হল আমার পরিবারের সদস্যরা এই পেন্টিং দেখার পরে বলেছিলেন এটি তাদের সেই একই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে এই সংযোগটা আমার জন্য খুবই মূল্যবান ছিল কারণ শুধু আমার স্মৃতি নয় এটি অন্যদের শৈশবও জাগিয়ে তুলেছিল